অনিমা রেস্টুরেন্টে কী কী খাবার আছে যদি বিরিয়ানি থাকে তো এক প্লেট বিরিয়ানি আমার রুমে পাঁচ তারিখে দশটার মধ্যে ডেলিভারি করে দিতে পারলে ভালো হয়